হ্যাঁ বলছি ড্রাইভার কখন আমি গন্তব্যে পৌঁছাবো বলুন তো আসলে অনেকটা সময় হয়ে গেলো তো একটু আমাকে সময়টা বলতে পারবেন মানে ঠিক কটার মধ্যে গিয়ে আমি পৌঁছাবো ওখানে অনেকটা সময় হয়ে গেছে দেখুন আমি তো উঠেছি গাড়িতে অনেকটাই সময় হয়েছে দেখুন আপনি আর আমাকে না রাস্তার কাজের জন্য নতুন রাস্তা নিতে হবে তাই পৌঁছানোর একটা সময়টা আমি ঠিকঠাক আমাকে জানতে হবে আপনি একটু ঠিকঠাক করে বলতে পারবেন হ্যাঁ অনেকক্ষণ থেকেই তো গাড়িতে আছি তো আমার মানে আর ধৈর্য ধরছে না যে কখন আমি ওখানে পৌঁছাবো আসলে আমার একটু তাড়া আছে আর রাস্তায় তো কাজও হচ্ছে তো তার জন্য আবার নতুন রাস্তাও আপনাকে নিতে হবে তো আমি বুঝতে পাচ্ছি না গন্তব্যে পৌঁছোতে তবু কত টাইম লাগবে আপনার মনে হয় হ্যাঁ মানে ঠিকঠাক টাইমটা জানতে পারলে না আমি সেরকমকভাবে আর কি কথা বলে জানতাম যে মানে ওখানে আমার দেরিতে পৌঁছোতে যদি দেরি হয় থালে কোনো প্রবলেম হবে কি না একটু আমাকে ঠিকঠাক টাইমটা বলবেন মানে কখন আমি ওখানে পৌঁছাতে হবে সেটা তো আমি বুঝতে পারছি না ওখানে পৌঁছাবো আমি ঠিক কখন কারণ রাস্তা তো আপনি দেখছেন যে কি অবস্থা হ্যাঁ বুঝতে পারছি বাইরে বৃষ্টি হচ্ছে রাস্তায় আপনার যেতেও একটু দেরি হচ্ছে কিন্তু আপনি খুব আস্তেও গাড়িটা চালাচ্ছেন একটু একটু জোরে চালান কারণ কখন পৌঁছাতে পারবো আমি জানতে পারছি না আপনি টাইমটা আমাকে একটু বলুন না যে আমি কখন পৌঁছাবো হ্যাঁ আমি কখন গিয়ে পৌঁছাবো ওই যো মানে গন্তব্যে পৌঁছাতে আর কতটা সময় লাগছে আমার হ্যাঁ অনেকক্ষণ তো হয়ে গেছে আমি গাড়িতে আছি তো আমাকে সময়টা ওখানে জানাতে হবে একটু টাইমটা ঠিক করে বলুন যে আমি কখন ওখানে গিয়ে পৌঁছাবো কারণ আবার রাস্তা তো দেখছেন কি অবস্থা গাড়িতে এইভাবে কতক্ষণ বসে থাকবো বলুন একটু টাইমটা ঠিক করে বলুন না যে মানে কখন হ্যাঁ বুঝতে পাচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে আপনি বারবার বলছেন সেই কথাটায় কিন্তু মানে একটু টাইমটা বলুন না যে ওখানে কখন পৌঁছাবো হ্যাঁ কারণ অনেকক্ষণই তো হয়ে গেলো আর আপনি যে টাইম বলেছিলেন আমাকে যে টাইম এখানে দেখাচ্ছে সেই টাইমে কিন্তু আমরা ওখানে পৌঁছতে পারছি না তো কতক্ষণ লাগবে আর ওখানে পৌঁছাতে গেলে একটু টাইমটা ঠিক করে বলুন রাস্তায় কাজও হচ্ছে আমি তো সেটাই বুঝছি আমার টেনশান হচ্ছে আপনি একটু টাইমটা ঠিক করে বলুন আর কতক্ষণ সময় লাগবে তবু একটা আপনার মনে হচ্ছে কারণ যে টাইম দেওয়া আছে সেটা তো হচ্ছে না তো কোন টাইমের মধ্যে আমরা ওখানে গিয়ে পৌঁছাচ্ছি একটু ঠিক করে বলুন সে টাইম অনুযায়ী আমি ফোন করে তাহলে জানিয়ে দিই হ্যাঁ গন্তব্যে পৌঁছাতে আর কত সময় লাগবে আচ্ছা আচ্ছা